আমার বিশেষত গুণ বলতে আমি পড়াশোনা করেছি এবং কম্পিউটার শিখেছি আগে অনেকদিন আগে সেলাইও শিখেছিলাম তারপর আমি নার্সিং করেছি এখন আমি একটা নার্সিংহোমে মোটামোটি কাজ করছি এবং পরবর্তীকালে যাতে আরও ভালো কাজ করতে পারি অন্য কোনও জায়গায় ভালো টাকা উপার্জন করতে পারি সেটাই উন্নতি ঘটানোর চেষ্টা করছি